সরকার যে পরিষেবাগুলো মানুষকে দিচ্ছে সেগুলো সম্পর্কে আরও সরকারের উদ্যোগ নেওয়া উচিত সেগুলি সম্পর্কে আরও সরকারের উন্নতি করা উচিত যেমন স্বাস্থ্যসেবা আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্যর দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা আছে সরকারি হাসপাতাল অনেক কিছু আছে তাও আরও উন্নতি করা উচিত আমাদের প্রাথমিক আমাদের গ্রামের এলাকায় প্রাথমিক হাসপাতালে সব সুবিধা নেই তো সেখান থেকে মহকুমা হাসপাতালে যেতে হবে যদি বড় কিছু হয়ে যায় সেখানেও পুরো সব জিনিস নেই বড় কোনো অপারেশান হতে গেলে তখন কলকাতা যেতে হবে অনেক সময় ডাক্তার ফেরত দেয় অনেক সময় তারা ট্রান্সফার করে দেয় কলকাতা হাসপাতালে বেশিরভাগ সময় সুতরাং আমাদের এখানে দূরদূরান্ত থেকে যারা মহকুমা হাসপাতালে ক্যানিং মহকুমা হাসপাতালে দেখাতে আসবে তাদের যদি কোনো সমস্যা হয় তাদের আরও দূরে যেতে হবে তখন কলকাতাতে সেই সময় অনেক মানুষ রাস্তায় যেতে যেতেই মরে যায় সুতরাং স্বাস্থ্যসেবা উন্নত করতে হবে মহকুমা হাসপাতালটা আরও উন্নত করতে হবে কলকাতা হাসপাতালের মতো হতে হবে পরিবহণ ব্যবস্থা এখানে বাস চলাচল খুব একটা হয় না আমাদের এলাকায় আবার বাস মোড় তালদি বাস মোড় থেকে বারুইপুরে বাস চলাচল করে খুব কম এখানে অটো টোটো ভ্যান এইগুলো চলাচল করে তবে কলকাতা থেকে যদি খুব বেশি রাত হয়ে যায় তখন ফিরতে সমস্যা অবশ্য ট্রেন চলে তবে ক্যানিং পর্যন্ত ক্যানিংয়ের ওপারে যারা নদীর ওপারে বসবাস করে তাদের যদি একটু দেরি হয়ে যায় তাদের বাড়ি যাওয়ার অটো পায় না এই নিয়ে প্রচুর সমস্যার মধ্যে পড়ে সুতরাং পরিবহণ ব্যবস্থাটাও আরও উন্নত করা উচিত শিক্ষা যত দিন যাচ্ছে যেন শিক্ষাটা আরও উন্নতির বদলে অবনতির দিকে যাচ্ছে প্রত্যেক বাচ্চারা এখন যে বই পড়ছে সেই বইতে কোনো শিক্ষা নামে কিছু নেই সব বইতে যেন একটা অন্য রকম পড়া আছে যেটা শিখলে সেটা যেটা পড়লে বাচ্চারা শিখতে পারছে না কিছু আগেকার মানুষ মাধ্যমিক পাস করলেও তারা চাকরি পেয়ে যেত এতটাই ট্যালেন্ট ছিল তাদের এবং তার পড়াশোনা এতটাই স্ট্রং ছিল তো এখনকার পড়াশুনো এইট পর্যন্ত পাস ফেলই নেই সুতরাং এইগুলো আরও উদ্যোগ নেওয়া উচিত সরকারের যাতে সবাই ভালো শিক্ষাটা পায়